কয়েকদিন আগে আমি বাজার থেকে একটা সিল্কের শাড়ি কিনেছিলাম যেটা খুবই সুন্দর রঙ পাকা রঙ অনেক বড়ো শাড়ি আমি পরে খুব আরাম পাচ্ছি গরমে এটা আমি খুব কম মানে অল্প মূল্যে বাজার থেকে কিনেছি